পশ্চিমবঙ্গের প্রধান ধর্মীয় নিদর্শন বা উপাসনালয়গুলি হল দক্ষিণেশ্বরের কালীবাড়ি এবং কালীঘাট মন্দির দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গানদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালের একতিরিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডানপায়ের চারটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিলো পুরাণমতে এই স্থান বারাণসীতুল্য কবি ভরতচন্দ্রের লেখাতে পাওয়া যায়